হ্যাঁ আমাদের এইখেনে এই বিশাল জঙ্গলের জন্য প্রচুর ভালো শাল কাঠ পাওয়া যায় এই শাল কাঠ থেকে বিভিন্ন রকম কারুকার্য সুন্দর জিনিস আসবাবপত্র তৈরি করা হয় এত সৌন্দর্য যে এখেনে না এলে তা বলে বোঝানো যাবে না তার আকর্ষনীয় হাতের কাজ কারুকার্য দেখলে অনেকে খুব আকর্ষণীয় হয়ে উঠে এবং বাইরে এখেন থেকে প্রচুর লোক জিনিসপত্র কেনাকাটা করতে আসে তাছাড়া এই জঙ্গল থেকে লোকেরা মধু সংগহ করে বাইরে বিক্রি করেও বেশ কিছু অর্থ উপার্জন করে বাইরে থেকে যখন পর্যটকরা এখানে আসে আমাদের এখানে হাতের কাজ তো অবশ্যই কারুকার্য কাঠের জিনিস মূর্তি তৈরি নিয়েই যায় তাছাড়া কাছে বিভিন্ন রকম মন্দির হয়েছে মন্দিরটা খুব সুন্দর আগের থেকে এখন অনেক সুন্দর দেকলে সকলের মন খুব আনন্দ হয় এবং সেখানে সকলে বেড়াতে আসে এবং বিভিন্ন রকম আনন্দ উপভোগ করে হাতের কারুকার্য সত্যিই খুব সুন্দর তাছাড়া বিভিন্ন জঙ্গলের জন্য সেখান থেকে অনেক কিছু পাওয়াও যায়